প্রতিটি শিশুরই যখন ছোটো থাকে তারা অনেকটা চঞ্চল ও অনেকটা বদমাইস হয় অনেকটা দুস্টুও হয় তো সেই জন্যে তারা যখন অনেক ছোটো থাকে এবং তার এক বছর যেহেতু তারা হাঁটা চলাফেরা করতে পারে না সেহেতু তারা হামাগুড়ি দিতে থাকে এবং আস্তে আস্তে তারা উঁ আঁ কথা বলতে শুরু করে এর সাথে সাথেও তারা অনেক ছোটো খাটো অনেক রকমের আচার ব্যবস্থা দেখতে পাওয়া যায় তো এছাড়াও তাদের যে প্রথম মানে তারা যে জন্মালে তাদের যে ছ মাসে তাদের একুশ দিন গেলে একটি অনুষ্ঠান তাদেরকে নিয়ে পালন করা হয় তাকে ও তার মাকে নিয়ে তারপরে কিছু দিন যাওয়ার পর ছ মাসের দিনে তাদের মুখে ভাত করানো হয় মুখে ভাতে তাদের সেটিকে অন্নপ্রাশন বলা হয় অন্নপ্রাশনে তাদের মামা বা দাদু যারা থাকে তারা সেই ছেলে বা মেয়েটিকে বাচ্চা মেয়েটিকে পায়েস খাওয়ায় মানে মুখে ভাত দেয় তারপর থেকে সে যাতে ভাত খেতে পারে এছাড়াও ছোটো খাটো আরও নানারকমের অনুষ্ঠান কিন্তু এই এক বছরে অনেক রকমের পালন হয়ে থাকে তো সেই জন্যই বাঙালিদের ধর্মের বা বাঙালি হিন্দু ধর্মের অনেক নিয়ম নীতি আছে যেগুলো থেকে আমাদের শিশুজাত থেকেই সবথেকে পালন করা হয় শিশু থেকে বুড়া অবধি সমস্ত মানুষদেরই আমাদের এখানে এইভাবেই পালন করা হয়